আমার শৈশবকালে আমি একটি খেলা খুব খেলতাম এবং খেলতে পছন্দ করতাম খেলাটির নাম ছিলো কাবাডি কাবাডিতে দুটো টিম থাকতো প্রত্যেক টিমে সমান মানুষ থাকতো আট থেকে দশজন একটা টিমে থাকতো আর আমরা শৈশবকালে কুড়ি বাইশ জন খেলতাম কাবাডি কাবাডির নিয়ম ছিলো একটি মানুষ বা একটি খেলোয়াড় যেই টিমের খেলোয়াড় সেই টিম থেকে দম বন্ধ করে দ্বিতীয় টিমে গিয়ে একজনকে ছুঁয়ে আসতে হবে বা মোড করে আসতে হবে এবং দমটা তার ধরে রাখতে হবে যদি অন্য টিমের খেলোয়াড়রা প্রথম টিমের খেলোয়াড়কে ধরে রাখতে পারে তাহলে তাদের একটি পয়েন্ট হবে এবং যাকে ধরে রেখেছে সে মাঠের বাইরে চলে যাবে এবং যদি প্রথম টিমের খেলোয়াড় ছুঁয়ে আসতে পারে বা যতজনকে ছুঁয়ে আসবে ততজন মাঠের বাইরে চলে যাবে